কূপ থেকে সাধারণত কপিকলের সাহায্যে কূপ থেকে জল তোলা হয় জল তো মানে বা কূপ কপিকলের সাহায্যে বা আমরা দড়ি বেঁধে বালতিতে দড়ি বেঁধে সাধারণত আমরা জল তুলে থাকি জল এক্ষেত্রে এ কপিকলের সাহায্যে জল তুললে আমাদের একটু সুবিধা হয় আর বালতি দিয়ে জল তুললে দড়ি টেনে টেনে তুলতে গেলে আমাদের একটু কষ্ট হয় এখন যেহেতু প্রযুক্তিগত দিক যুগের প্রযুক্তিগত যুগে এখন এই কূপ এই জল তুলতে গেলে এখন যা মোটরে আগে পাইপ একটা নল দিয়ে নিচে ফেলে দিলাম ওখান থেকে সে নলটা বৈদ্যুতিক যে মোটর আছে সেই মোটরের গায়ে লাগিয়ে দিলাম দিয়ে জল ভর্তি করে দিয়ে তারপরে সতর্কভাবে যেহেতু কারেন্টের ব্যবহার এটা সেহেতু সতর্কভাবে কাজ করতে হবে কারণ মোটরে কারেন্ট শর্ট সার্কিট হলে তখন শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে বা সেক্ষেত্রে যতই হাতটা মুছে ভালো করে সাবধানে সহ সুইচটা অন করতে হবে অন করলে দেখলাম জল উঠছে সেক্ষেত্রে জল তাহলে ভালো আর যদি না আর জল ওঠে আবার বন্ধ করে সুইচটাকে অফ করে আবার আবার ও মোটরের ভিতরে জল দিয়ে সেটাকে আবার আবার সুইচ অন করে দেখতে হবে যে জল উঠছে কি না এভাবে দিয়ে কূপ কূপের জল তোলা যায় এছাড়া যেহেতু আমাদের দিকে এখনো কূপ দেখা যায় না কারণ পাহাড়ি এলাকা যে সমস্ত জলের অভাব বা জলের সঙ্কট দেখা যায় সেই সমস্ত এলাকার দিকে কূপ দেখা যায় আমাদের এই অঞ্চলে যেহেতু কূপ দেখা যায় না সেহেতু আমাদের টিউবওয়েল বা টিউব টিউবওয়েলের মাধ্যমে জল দেওয়া হয় টিউবওয়েলের মাধ্যমে আবার কী করা হয় টিউবওয়েলকে টিউবওয়েলের মাধ্যমে আবার ও টিউবওয়েলকে মানে ছাদে মোটর ফিট করে আমরা অনেক বৈদ্যুতিক মাধ্যমে আমরা জল তুলে থাকি এবার যেহেতু জল সব সময় দেখা যাচ্ছে বৈদ্যুতিক কারেন্ট পোড়ে তার জন্য কী করে উপরে যে ট্যাঙ্ক তৈরি করে ট্যাঙ্কের ট্যাঙ্ক তৈরি করে মোটরের সাহায্যে সেই ট্যাঙ্কে জল তোলা হয় সেই জল দেখা যাচ্ছে পাইপের মাধ্যমে আমাদের রান্নাঘর বেসিন বা খাওয়ার জায়গা বা খাওয়ার জল হিসেবে টিউবওয়েলের জল আমাদের ব্যবহার করা হয় কিন্তু ডিপ টিউবওয়েল যেহেতু টিউবওয়েলের জল যদি অল্প ডিপের হয় তাহলে যাচ্ছে আর্সেনিক থাকে সেক্ষেত্রে আমাদের আর্সেনিক আর্সেনিক বিভিন্ন রোগের সৃষ্টি করে যার জন্য অনেক পাইপগুলো অনেক ডিপে দেওয়া হয় ডিপে দিয়ে তারপরে জলের জলের পরিমাপ যেহেতু জল যখন পরীক্ষা করে নেওয়া হয় তত জলটা ভালো হয় এ পরীক্ষা পরীক্ষা করে নেওয়া হয় পরীক্ষা করে যাতে জলে যাতে আর্সেনিক না থাকে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় এবার ডিপে জল দিলে জলটা ভালো হয় স্বাদু জল হয় এবং জলটায় নোনার পরিমাণ কম থাকে এক্ষেত্রে আমাদের খাওয়ার সুবিধা সুবিধা হয় কূপ যেহেতু অনেক ক্ষেত্রে কূপের কূপের জল বেশিরভাগ ঠান্ডা থাকে অনেকে সহ্য করতে পারে না আর তাছাড়া কূপ অনেক ক্ষেত্রে কূপের অনেক সময় নোংরা আবর্জনা ভর্তি থাকে যেহেতু নোংরা থাকার ফলে কূপের জল খেতে অনেকে ঘেন্না করে যেহেতু যেহেতু আমরা বাজারজাত জল ব্যবহার করি বেশি আর এখন তো অ্যাকোয়াগার্ড উঠে গিয়েছে এখন অ্যাকোয়াগার্ডের জল মানুষ সবাই ব্যবহার করে বেশি এক্ষেত্রে সে ওগুলো ভালো সেক্ষেত্রে কুয়োর জল এখন আর ব্যবহার করা হয় না